আমি বাংলা শিখি আমার মা বাবার কাছে ছোটোবেলায় আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে সেখান থেকে বাংলা অক্ষর শিখি আমি এবং পুরো বাংলা সেখান থেকে আমি বলতে শিখি আস্তে আস্তে বাংলা ভাষা নিয়ে আমার যা অভিজ্ঞতা মনে হয় বাংলা ভাষা অত্যন্ত খুবই কঠিন একটি ভাষা আর বাংলা ভাষা যদি সে একটি খুবই মিষ্টিও ভাষা